আমি প্রথমেই যেইগুলো প্রস্তুত রাখি সেইগুলো হচ্ছে আমি যেই রান্নাটি করবো তার সবজি কেটে বেঁটে রেডি করে রাখি সাথে মশলাগুলো রেডি করি এবং যদি সেই রান্নায় কিছু আগের থেকে সেদ্ধ করার জন্য লাগবে সেগুলোও সেদ্ধ করে রাখি যাতে আমার রান্নার সময় সব প্রস্তুত পাই এবং রান্নাটি আমার তাড়াতাড়ি হয়ে যায় এবং অত অসুবিধাও যাতে না হয়